হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন আসলে এটা তো আমাদের দোকানের এটাই তো নিয়ম যে লুচির সাথে পোহা এটার জন্যই আমার দোকানটা ফেমাস আর এটার সাথে এটা ছাড়া দুটো মানে দুটোই নিতে হবে এটা ছাড়া ওটা দেয়া যাবে না সেই জন্য আমি যাই করি আপনাকে তো লুচির সাথে যেটা দেবো সেটা তো নিতেই হবে আর তার জন্য চার্জ কাটতেই হবে আর আমার দোকানে এই পোহাটাই ফেমাস তার জন্য আমি অন্য কোনো আর কোনো কিছু পদ ভাবতে পারবো না আমাকে ওটাই করতে হবে আর আপনাকেও ওটাই নিতেই হবে আচ্ছা আপনাকে খেতে হবে না আপনি ফেলে দেবেন কি করবেন যা করে করবেন কিন্তু আমার দোকান থেকে লুচি নিতে গেলে আপনাকে তো ওটা খেতেই হবে আর নিতেও হবে না খেলে আপনি কাউকে দিয়ে দিবেন আপনি আরে মশাই কমপ্লেন করুন যা পারে করুন তাতে আমার কিছু দেখার দরকার নেই এটা আমার দোকানের নিয়ম আমি এইভাবেই ব্যবসা করে আসছি আজ বলে নয় আগেও আমি এইভাবেই ব্যবসা করেছি সেটা তো আমি আমি জানি যে কাস্টোমারের সাথে ভালোভাবে কথা বলতে হয় আপনাকেও তো সেটা বুঝতে হবে কাস্টোমার যদি না বুঝতে চায় ব্যাপারটা তাহলে কাস্টোমারের সাথে কি বলবো বলুন আপনার মতোন কাস্টোমারকে তো এভাবেই কথা বলতে হবে শুনুন এভাবে তো কেউ কোনো দিন আপনার আগে আর কেউ কোনো দিন এইভাবে আমাকে কোনো দিন কমপ্লেন জানায় নি আর বলেও নি কেন না এটার সাথে এটা দেওয়া হয় আর সবাই খেয়ে পছন্দও করে আর সবাই পয়সাও ঠিক এই রেটই আমি ধরি সেই হিসাবেই আপনার ধরেছি আপনার যদি সেটাতে মনে হচ্ছে যে আমার এটা ঠিক হচ্ছে না তাহলে আপনি খাবেন না আপনি ফেলে দেবেন বা আমার দোকান থেকে লুচি অর্ডার করবেন না কেন অর্ডার করলেই আপনাকে কিনতে হবে দুটোই কিনতে হবে একসাথে আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন এতোবার করে আমি তখন এরপর থেকে চেষ্টা করবো ওর সাথে কিছু পাশাপাশি দেয়ার জন্য কিন্তু যেটাই আমি পাশাপাশি দেই সেটা তো আপনাকে পয়সা দিয়েই কিনতে হবে আপনি যদি শুধু লুচি কিনবেন বলেন আচ্ছা সেটা ভেবে দেখবো কিন্তু লুচিটা শুধু কেনা যাবে না কিনতে গেলে দুটোই আপনাকে কিনতে হবে যাই অপশানাল থাকলেও সেটাও পয়সা দিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি যে আমাকে এইভাবে জানালেন আমি ভেবে দেখবো আপনার কথা চিন্তা ভাবনা করে দেখবো নিশ্চই পরবর্তীকালে হ্যাঁ পাবেন